নমস্কার দাদা এটা কি মহারাজা রেস্টুরেন্ট হ্যাঁ আমি শুভ বলছিলাম আমি আপনাদের দোকান থেকে একটি বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানিটির গুণগত মান অতো ভালো না হলেও কিন্তু পরিমাণ অনেকটাই ছিল এবং আপনাদের যে ডেলিভারি দাদা ছিল উনি অত্যন্তই ভালো উনি খুব ভালো পরিষেবা দিয়েছে এবং একদম আমার বাড়িতে এসেই ডেলিভারি দিয়ে গেছে নমস্কার